আমাদের ঝাড়গ্রাম আমাদের শহর হচ্ছে ঝাড়গ্রাম আমাদের ঝাড়গ্রাম শহরে আগে অনেক কিছুই ব্যবস্থা ছিলো না অনেক অসুবিধা হতো মানুষজনের এখন অনেক উন্নতি হয়েছে পর পর রাস্তাঘাট এখন পরিষ্কার পরিচ্ছন্ন আগে কাঁচা রাস্তা ছিলো এখন পাকা রাস্তা হয়েছে সে সেখানে গাড়ি বা মানুষদের হাঁটা চলার সব দিক থেকেই সুবিধা হয়েছে বাজার হাট মানুষের সব কিছু এখন অনেকটাই সব হাতের কাছে চলে এসছে বাইরে আগে মানুষজন অনেক দূরে যেতো বাজার করতে তখন কাছাকাছি কোনো দোকান বা কোনো শপিং মল বাজার স্কুল কলেজ এগুলো অনেক দূরেই হতো মানুষজনের অনেক অসুবিধা হতো তাতে কি হতো বাসে ট্রামে তো যাওয়া আসা করতে হতো মানুষের পয়সার দিক থেকেও অসুবিধা হতো সময়ও অনেক সময়ও অনেক যেতো তো সেখানে অনেক এখনো সব কিছু কাছাকাছি হয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে স্কুল কলেজও কাছাকাছি হয়ে গেছে বাচ্চাদের পড়াশুনার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়েছে